দিদি এখানে কি জুতো বিক্রি হয় ও তো এ এখানে জুতোর কোয়ালিটিগুলো কেমন হ্যাঁ আমার তো জুতো তেমন টেকসই হয় না বেশি দিন হয় না তা কোন কোয়ালিটিগুলো নিলে আমার অনেক দিন হবে আপনি যদি একটু সাজেস্ট করুন ব্র্যান্ড কোন ব্র্যান্ডগুলো নিলে ভালো হবে অনেক দিন টিকবে তাড়াতাড়ি ছিঁড়বে না এগুলো কতো দিনের গ্যারান্টি না ছ মাস এক বছরের গ্যারান্টি কোনগুলো হবে আমার সেগুলো চাই বলুন ছ মাস এক বছরে গ্যারান্টি সেই ব্র্যান্ডগুলো বলুন আমি সেই ব্র্যান্ডের জুতো নিতে চাই আচ্ছা ঠিক আছে বাটা আর আচ্ছা আপনার দোকান কখন কখন খোলা থাকে আপনার প্রতিদিন কি দোকান খোলা থাকে আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমি কখন কোন আচ্ছা ক হ্যাঁ কটার থেকে কটার মধ্যে গেলে আমি আপনাকে পাবো ঠিক আছে ধন্যবাদ